আমি একবার একটা জায়গায় পরিবার নিয়ে বেড়াতে যাব বলে একটা ক্যাব ড্রাইভারকে ফোন করেছিলাম ক্যাব ডাইভার বললো আমি একটা এজেন্সির এজেন্সির গাড়ি চালাই সেই এজেন্সিটা হচ্ছে রূপা এজেন্সি সেই রূপা এজেন্সিটার সাথে যোগাযোগ করে আমি গাড়িটা বুক করেছিলাম ক্যাবটা তারপর আমি বললাম আমি চন্দ্রকোনা থেকে দু তারিখ সকাল আটটায় বেরিয়ে যাব ড্রাইভার বললো ঠিক আছে ম্যাম আমি তাড়াতাড়ি পৌঁছে যাব সাতটার সময় তারপর আমি যথারীতি পরিবারের সবাইকে নিয়ে চন্দ্রকোনা বাসস্ট্যান্ডে চলে এলাম কিন্তু দেখলাম সেই ক্যাবের ড্রাইভার ক্যাব নিয়ে আমার এখানে পৌঁছায়নি আমি তখন তাড়াতাড়ি ফোন করলাম তার দেরি হচ্ছে সে আসছে না অনেকবার ফোন করছি ফোন তুলছে না আমাদের ট্রেন লেট হয়ে যাবে আমাদের এগারোটার সময় ট্রেন আছে কিন্তু আমি কীভাবে যাব চিন্তায় পড়ে গেলাম ড্রাইভার কলও তুলছে না তখন আমি কী করব ভাবলাম ভেবে ভেবে দেখলাম যে রূপা এজেন্সিকে ফোন করি হ্যালো দাদা রূপা এজেন্সি বলছেন আমি যে একটা ক্যাব বুক করেছিলাম সেই ড্রাইভার তো ফোন তুলছে না আমাকে নিয়েও যাচ্ছে না আমি কীভাবে পৌঁছোবো আমাকে একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দিন